আমাদের পশ্চিম বর্ধমানে বেকারত্ব অনেক বেশী আমাদের নতুন প্রজন্ম রোজ এই সমস্যার মুখোমুখি হয় তারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলেও তার সুযোগ সুবিধা একদমই থাকে না আর থাকলেও সেটা অনেক কম তুলনামূলকভাবে আমার মনে হয় কাজের সংস্থা অনেক বাড়ানো দরকার সরকারকে তাহলে এই বেকারত্ব বাড়বে এবং আমাদের রাজ্য আরও সামনের দিকে এগিয়ে যাবে উন্নতির দিগে আরও এক ধাপ এগিয়ে যাবে কিন্তু যতদিন এই সমস্যা থাকবে ততদিন উন্নতি হওয়া অনেকটা কষ্টকর